কোনো নির্দিষ্ট ছবি আঁকবো সেই ভেবে কিন্তু আঁকতে বসার সময় নেই কারণ আমার ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে দেখা সংসারের কাজ অফিসে অফিসে যাবে সেই টাইম মতো তাকে রেডি করে দেওয়া এইভাবে চলতে চলতে দিনের শেষে যখন বাচ্চারাও একটু ফ্রি হয়ে ঘুমায় বা বাচ্চারা একটু এদিক ওদিক পার্কে গেল বা কোথাও গেল তখন সময় পেলে ছবি একটা আঁকতে বসলাম কিন্তু তারপরেই সে কী নির্দিষ্ট ছবি আঁকবো সেটা কিন্তু ভেবে থাক ভেবে রাখা যায় না বা সম্ভবও হয় না হয়তো একটা কিছু ভাবতে ভাম ভেবে আঁকতে বসেছি সেটা কিন্তু আল্টিমেটলি অন্য কিছুতে পরিণত হয়ে যায় যেটা ভাব ভেবে আমি বসেছি যে এটাই আমি আজকে আঁকবো সেটা কিন্তু অনেক সময়তেই হয়ে ওঠে না যার ফলে সমায়টাও অনেক অনেকটা পেয়ে উঠি না পাই না যা যে জন্য হয়তো সেটা কমপ্লিটও হয় না কিন্তু কিছু না কিছু একটা আঁকা রেডি হয় সেটা হয়তো যেটা ভেবেছিলাম সেটার থেকে সম্পূর্ণ আলাদা কোনো কিছু ছবি তৈরি হলো বা আমায় আমি যে এটা ভেবে ছবি আঁকতে বসেছিলাম সেটা আমি হয়তো ছবিতে ফোটাতে পারলাম না অন্য কিছুই ছবির মাধ্যমে প্রকাশ পেলো এটা হয়ে থাকে